আমি শুধুমাত্র সংস্কৃতি থেকে নক্ষত্রপুঞ্জ সম্পর্কে জানি না আমি সংস্কৃতি ছাড়াও বিভিন্ন রকম বৈজ্ঞানিক বই থেকেও নক্ষত্রপুঞ্জ সম্পর্কে জেনেছি এবং সংস্কৃতির কিছু কিছু গল্পকেও অন্বেষণ করেছি